হ্যাঁ আমার ফার্নিচারের দোকান আছে বলুন আপনাকে কীভাবে সাহায্য করতে পারি হ্যাঁ ধরুন এবারে আপনি কেমন নেবেন সেটার উপরে তো আমরা এ করে কথা বলব মোটামুটি পঞ্চাশ হাজার থেকে পুরো আসতে পারে আপনি কেমন নিতে লাগবে আপনার ও শাল কাঠের মধ্যে যেগুলো শাল কাঠটা তো প্রায় এখন প্রায় সব জায়গায় পাওয়া যাচ্ছে না তো আমরা ওগুলোকে মোটামুটি আশি নব্বই হাজার টাকা থেকে রেখেছি এবার যেমন ডিজাইনের উপরে নেবেন ডিজাইন আছে কালার আছে এবার আপনি কেমন নেবেন বলুন হ্যাঁ বলুন আমি বুঝতে পারছি না আরেকবার বলুন আচ্ছা ভোলা কাঠ হলে মানে মোটামুটি ধরুন না আপনি ওই পঞ্চাশ ষাট থেকে ধরে রাখুন এবার কেমন আপনি নেবেন হুম শুনুন কাঠের চেয়ার আছে স্টিলেরও আছে আবার প্লাস্টিকেরও মোটামুটি আছে সোফা আছে কেমন আপনি নেবেন বলুন আচ্ছা আপনার বাজেট পঁচিশ আছে তাই তো আচ্ছা বাজেট পঁচিশ আছে আপনার লাগবে এবারে ওখানে আপনি ওই তাহলে ওই সিঙ্গল বোর্ডের দুুটো চেয়ার পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে